বাগান করার জন্য আমি যে সব সরঞ্জামগুলো ব্যবহার করি সেগুলো হলো কোদাল ঝাঁটা ঝুড়ি একটা বালতি মগ কীটনাশক ঔষুধের স্প্রে মেশিন এগুলো আমি ব্যবহার করে থাকি এগুলো আমি বাজার থেকে কিনে আনি কিনে সেগুলোও আমি খুব সুরক্ষিতভাবে রাখি সেগুলো চাষের কাজে বা এই বাগান করার কাজে আমি লাগাই বাগানে বিভিন্ন রকম গাছপালা বিভিন্ন রকম সবজির গাছ আমি লাগাই সেগুলোও গাছগুলোর গোঁড়াগুলো একটু খুঁড়ে দেওয়ার জন্য আমার কোদাল দরকার হয় সেই কোদালের সাহায্যে আমি মাটিগুলোকে একটু আলগা করে দি যাতে গাছগুলো একটু ভালোভাবে আরো তেজে বাড়তে পারে তাছাড়া কোনো কীটনাশক ঔষধ ব্যবহার করি সেগুলো যদি গাছে পোকা লাগে সেগুলো কীটনাশক ঔষধ হাতে করে দেওয়া যায় না সেই কারণে স্প্রে মেশিন কিনে সেই স্প্রে মেশিনে সেই ওষুধটাকে গুলে ঢেলে দি ঢেলে দেওয়ার পর সেগুলো গাছে গাছে স্প্রে করি তাতে করে গাছে পোকা লাগা থেকে সেগুলো ভালো থাকে পোকা লাগে না সবজিও ভালো হয় ফুল ফল যেসব গাছ লাগাই ফুলের গাছ সেসব ফুলেও পোকা লাগে না খুব ভালো ফুল হয় আর যে বালতি মগ ব্যবহার করি সেই বালতি বালতিতে জল নিয়ে মগে একটু একটু করে গাছের গোঁড়ায় গোঁড়ায় দিয়ে থাকি প্রত্যেক দিন দু বেলায় গাছে জল দি গাছে জল দেওয়ার ফলে গাছগুলো সতেজ হয় আরো সবুজ হয়ে ওঠে গাছগুলো খুব মোটা হয়ে ওঠে এবং তাতাড়ি ফুল ধরতে বা ফল ধরতে সাহায্য করে আর ঝাঁটা বা ঝুড়ি ব্যবহার করি গাছের গোঁড়ায় গোঁড়ায় বা গাছের চারপাশে যেসব শুকনো পাতাগুলো ঝরে ঝরে পড়ে সেগুলো থাকলে নোংরা হয় গাছের গোঁড়ায় ঠিক আলো বাতাস খেলে না একটা কীরকম একটা নোংরা পরিবেশ সৃষ্টি হয় সেই জন্য আমি ঝাঁটা দিয়ে সেই গাছের পরিবেশগুলো গাছের জায়গার যে পরিবেশগুলো সেই পরিবেশগুলোকে ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে ওই ঝুড়ির মধ্যে তুলে আমি বাইরে সেই আবর্জনাগুলো ফেলে দি এইসবস কাজে আমি এইসব সরঞ্জামগুলোই ব্যবহার করে থাকি